পশ্চিমবঙ্গ মানুষের মধ্যে যে সমস্ত ধর্মের প্রাধান্য লক্ষ্য করতে পারা যায় সেগুলি হলো প্রধানত সনাতন ধর্ম এবং ইসলাম ধর্ম এই সনাতন বা হিন্দু ধর্ম এবং ইসলাম বা মুসলিম ধর্মের প্রাধান্যই বা জনসংখ্যার পরিমাণেই বেশি লক্ষ্য করতে পারা যায় পশ্চিমবঙ্গের মধ্যে তবে মুসলিম এবং হিন্দু বা সনাতন ইসলাম ছাড়াও যে সমস্ত ধর্মাবলম্বী মানুষের বসবাস লক্ষ্য করতে পারা যায় তারা হলো বৌদ্ধ শিখ ও খিষ্টান লক্ষ্য করতে পারা যায় এছাড়াও পার্সি এবং মা ধর্মাবলম্বী মানুষেরও বসবাস লক্ষ্য করতে পারা যায় এবং বেশিরভাগ মানুষ সনাতন ধর্ম বা হিন্দু ধর্মাবলম্বী এবং এবং পরবর্তী কালে ইসলাম বা মুসলিম ধর্মাবলম্বী লক্ষ্য করতে পারা যায় এবং বিভিন্ন এই ধর্মের মানুষদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রভাব বিস্তার লক্ষ্য করতে পারা যায় এবং শাসন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারা যায় বেশিরভাগ রাজনৈতিক দলই দেখতে পাওয়া যায় বিশেষ একটি সম্প্রদায় বা জাতিকে নিজেদের রাজনৈতিক দলের অধীনস্থ রাখতে চায় এবং সে রাজনৈ সেই সমস্ত মানুষকে কখনও ভুল বুঝিয়ে বা কখনও বিকৃতভাবে ব্যাখ্যা করে তাদের রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত করতে চায় এবং তাদের রাজনৈতিক ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চায় এবং ধর্মীয় অনুভূতি মানুষের একটি বিশেষ স্পর্শকাতর অনুভূতি এবং এতে আঘাত লাগলে বা এতে এর এতে বিভিন্নরকম প্ররচনায় পা দিয়ে মানুষ বিভিন্নরকমের কার্যকলাপ করে থাকেন এবং বিশেষভাবে প্রভাবিত করে থাকেন এবং রাজনৈতিক নেতারা এটাকে নিজেদের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন ভুল ব্যাখ্যার মাধ্যমে বিভিন্নভাবে ভুল পথে পচলিত করে ব্যবহার করে থাকে